হ্যাঁ মা দুর্গা বস্ত্রালয় থেকে বলছেন হ্যাঁ বলছি আমি আপনার অনেক পুরনো ক্রেতা হচ্ছি হ্যাঁ আপনার ওখান থেকে অনেক জামাকাপড় কিনেওছি আমি তো আমি ফোন করলাম এই জন্যে যে এখন তো আপনি তো উখরা ওই বাজারে আছেনই তো উখরার ওই বাজারে কি এখন কোনো নতুন নতুন জামাকাপড় এসছে নাকি এখন আচ্ছা আমি আমার জন্য নিতাম আর কি বড়োদেরই আমার জন্যেই নিতাম ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে জামাগুলো কিরকম কিরকম এসছে তাও

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছি জামাগুলো কি কটনের এসছে নাকি আচ্ছা না কারণ আমি একটু কটনের জামা পড়তে আসলে বেশি ভালোবাসি আপনি হয়তো জানবেন হ্যাঁ আমি ওখানে ওটাই বেশী কেনাকাটা করি আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছি ওখানে প্যান্ট কিরকম এসেছে দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কটনের প্যান্ট এসেছে নাকি আপনাদের ওখানে আচ্ছা তো এমনি এগুলোর দাম কিরকম চলছে তাও এখন

আচ্ছা আচ্ছা তো বলছি কি যে এমনি একটু ছাড়টার পাওয়া যাবে তো নাকি গিয়ে হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ ওটাই আর কি ওটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাও আমি আর একবার জিজ্ঞেস করে নিচ্ছি কারণ আমি তো যাব এইখান থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কারণ আমার একটু মোটামুটি অনেক জামাকাপড় কেনার আছে আর কি তো আমি সেটা জিজ্ঞেস করলাম কারণ হ্যাঁ কারণ আপনার স্টকে কিরকম কি আছে সেটা একটু জেনে নিতাম আর কি ওই জন্যই ফোন করলাম আচ্ছা আমার আর একটা জিনিস জিজ্ঞেস করার ছিল বলছি কি যে আপনাদের ওখানে কি মহিলাদের সেরকম কি কোনো জামাকাপড় পাওয়া যায় নাকি ওখানে শাড়ি বলতে আর কি শাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে যাব একদিন ঠিক আছে একদম একদম ঠিক আছে দাদা নমস্কার রাখছি দাদা হ্যাঁ ঠিক ঠিক